আমি শিয়ালদা থেকে সল্টলেক যাওয়ার জন্য উবেরের একটি ট্যাক্সি বুক করেছি এবং বুকিং এমাউন্ট হিসাবে আমি ওনাকে দুশো টাকা অ্যাডভান্স দিয়েছি কিন্তু বর্তমানে আমার শরীর ঠিক না থাকায় আমি সেটি যেতে পারছি না তাই আমার বিনীত নিবেদন এই যে আমার যে দুশো টাকা অ্যাডভান্স হিসাবে আমি দিয়েছি সেই এডভান্সের এমাউন্টটি ফোন পে গুগল পে অথবা একাউন্টের মাধ্যমে আমাকে ফেরত দেওয়া হোক